আমাদের রান্নাঘরে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মিক্সার গ্রাউন্ডার গ্যাস সিলিন্ডার ওভেন চুল্লা রেফ্রিজিরেটর মাইক্রোওয়েভ বৈদ্যুতিক কেটলি টোস্টার এই সমস্ত কিছু আর প্রথমে বলি মিক্সার গ্রাউন্ডার মেশিন বিভিন্ন ধরনের মশলা পেস্ট বা ডো তৈরি করতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের শুকনো মশলা ধান এবং অন্যান্য উপাদান গুঁড়ো করতে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার রান্নার জন্য তাপ সরাবহ করতে এটি সাহায্য করে এবং গ্যাসের মাধ্যমে এখন বেশিরভাগ মানুষই কিন্তু রান্না বান্না করে থাকেন এবং ওভেন বিভিন্ন ধরনের খাবার বেক করতে ব্যবহার করা হয় এবং রান্নার জন্য তাপ সরবরাহ করার জন্য চুলা ব্যবহার করা হয় রেফ্রিজারেটর এখন বিভিন্ন মানুষ বা বিভিন্ন বাড়িতেই রেফ্রিজারেটর থাকে যার ফলে তারা বিভিন্ন ধরনের রান্না বান্না বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে ও পরে সেটা গিয়ে গরম করে আবার তারা খাওয়া দাওয়া করে মাইক্রোওয়েভ খাবার গরম করতে ও দ্রুত রান্না করতে সাহায্য করে এর ফলে বিভিন্ন যে সমস্ত চাকরিওয়ালা মানুষ থাকে বা দম্পতি থাকে তাদের ক্ষেত্রে এটি খুবই সুবিধা সুবিধা লাভ করে থাকে বৈদ্যুতিক কেটলি পানি দুত গরম করতে এটি ব্যবহার করা হয় এরপরে বলে আসি টোস্টার রুটি টোস্ট করতে সাহায্য করে এবং যার ফলে সকালবেলা তাড়াতাড়ি তারা রুটি টোস্ট করতে পারে এবং এর সাথে সাথে পুরোনো দিনের অভিজ্ঞতা আমি তুলে ধরতে পারি পুরোনো দিনে যখন এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি ছিলো না রান্নার কাজ অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিলো সময়সাপেক্ষ ছিলো মশলা গুঁড়ো করতে গ্রাউন্ডার ব্যবহার করতে হতো যা অনেক সময় অনেক সময়ের কাজ ছিলো এছাড়াও রান্নার জন্য কাঠ কয়লা বা গোবর জ্বালানি ব্যবহার করা হতো যার ফলে ধোঁয়া দূষণের কারণ হয়ে উঠতো বর্তমানে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে রান্নার কাজ অনেক সহজ দ্রুত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে